আমি বিগত দশ বারো দিন আগে আশুস ভিভো পনেরো দুহাজার একুশের মডেলের একটি ল্যাপটপ কিনেছিলাম ল্যাপটপটির পনেরো দশমিক ছয় ইঞ্চি এইচ ডি স্ক্রিন থাকায় তার ভিডিও কোয়ালিটি অনেক ভালো তাছাড়া এক দশমিক আট কেজি ভর হওয়ায় এটি অনেক হালকা তাই যাতায়াত ও পরিবহন করতে অনেক সুবিধা হয় মোট কথা আমার এই ল্যাপটপটি ইউজ করে অনেক ভালো লেগেছে